নিশ্চয়ই সময়ের সাথে সাথে আমার এবং আমার এলাকার নারীদের ভূমিকা অনেক পরিবর্তিত হয়েছে সেটা বলতে গেলে আগে নারীরা ঘরের মধ্যেই বসে থাকতো ঘরের মধ্যেই সব কাজ করতো তারা বাইরে বেরোতে কোনো দিন অভ্যস্ত ছিলো না কিন্তু এখন নারীরা বাইরে বেরিয়ে অনেক কাজ করছে আমার চোখের সামনেই দেখা আমাদের এখানে কেউ বাইরে বেরোতো না কারোর সাথে কথা বলতো না হয়তো ভয় পেত বাড়ির লোকের কিন্তু এখন আমরা সকলে মিলে বাইরে বসে গল্প করি দেশের কথা বলি দেশে এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে এই সব কথা এই সব বিষয়ে আমরা আলোচনা করি যেগুলো হওয়া উচিত না বা কিছু এই ছাড়াও আমরা সমাজে যেসব জিনিসপত্র হচ্ছে সেগুলো ব্যাপারে ব্যা কথাবার্তা বলি যে এগুলো করা উচিত না এগুলো করা উচিত এই সব ব্যাপারে এছাড়া ঘরে রান্নাবান্নার ক্ষেত্রেও আমরা অনেক বেশি কাজ করি ঘরের রান্নাবান্নার ক্ষেত্রে বলতে গেলে কোন খাবার করতে ভালো হবে কোন খাবার করলে খারাপ হবে কোন খাবারে ঘরের লোকের ক্ষতি হবে কোন খাবার খেলে আমাদের শরীরে পুষ্টি হবে এই সব কথা আমরা সব সময় চিন্তা করি সেগুলো আমাদের করা উচিত ঘরের কথা ভাবতে কিন্তু এগুলো তো আগে হতো না কারণ এগ আস আগে সব মহিলারা ঘরের মধ্যেই থাকতো তারা ঘর থেকে বের হতো না আর ছোটো ছোটো মেয়েরা বলতে এখ আগে কেউ স্কুলে পড়াশোনাই করতে যেতে চাইতো না আঠেরো বছর হওয়ার আগেই মা বাবারা তাদের মেয়েকে বিয়ে দিয়ে দিতো যাতে তারা পরের ঘরে গিয়ে থাকে কিন্তু এখন মা বাবারা সে কথা ভাবে না এখন ভাবে যাতে নিজের মেয়ে অনেক ওপরে উঠুক সে পড়াশশোনার দিক থেকেই হোক নাচ গানের দিক থেকেই হোক তারা মেয়েদের সহযোগিতা করে যাতে তারা অনেক বড়ো হতে পারে পড়াশোনার দিক থেকে তারা অনেক এগিয়ে যেতে পারে তাদের মনের ইচ্ছা যা যা আছে তারা পূরণ করতে পারে এখন আর কেউ বিয়ে নিয়ে ভয় পায় না যে মেয়ের বিয়েতে কী হবে বা মেয়ের বিয়ে না হলে কী হবে তারা মনে করে মেয়ে যদি ভালো পড়াশোনায় হয় শিক্ষিত হয় তাহলেই সব কিছু সম্ভব কোনো দিনই যা তাদের মেয়েকে বোঝা বলে তাদের মনে হয় না এখন তারা সব জায়গায় পড়াশোনা করছে মেয়েরা এখন কোনো দিকেই কম নয় সকল রকম পুরুষের কাজ মেয়েরা এখন একা হাতে করতে পারে এখন মেয়েদের কোনো পুরুষের প্রয়োজন পড়ে না তারা চাইলেই নিজেদের কাজ নিজেরা করতে পারে সরকারি চাকরির ক্ষেত্রে হোক বেসরকারি ক্ষেত্রে হোক পুলিশের কাজে হোক সব সময় মেয়েরা এগিয়ে আছে আর মেয়েরা সব সময় শ্রেষ্ঠ সে কথা সবাই জানে সে কথা বলতে কোনো বাধা নেই তাই সময়ের সাথে সাথে নারীদের অনেক পরিবর্তন হয়েছে আর এই পরিবর্তন আমার পক্ষে অনেক উন্নত পরিবর্তন এই পরিবর্তন হওয়া উচিত ছিলো যা অনেক বছর পর পরিবর্তন হয়েছে